পাঁচ হাজার ছশো তিরানব্বই উনিশ হাজার তিনশো তিপান্ন সাতাশ হাজার দুশো এগারো চব্বিশ হাজার পাঁচশো সাতষট্টি তিরিশ হাজার পাঁচশো পঁয়তিরিশ